আমি পর্যটকদের সাথে যোগাযোগ করতে পছন্দ করি আমি থাকি চন্দ্রকোণার অধিবাসী এখানে বিভিন্ন ভ্রমণমূলক জায়গা রয়েছে এখানে বিভিন্ন দেশ থেকে মানুষেরা এসে থাকেন বিভিন্ন জায়গা পরিদর্শন করার জন্য যেমন এখানে রাজবাড়ি রয়েছে এছাড়াও বড়ো অস্তল ছোটো অস্তল প্রভৃতি দর্শনমূলক জায়গার জন্য চন্দ্রকোণা বিখ্যাত তাই বিভিন্ন পর্যটকদের সাথে রাস্তাঘাটে সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতের মাধ্যমে ওনাদেরও সম্বন্ধে অনেক কিছু আমি জানতে পারি কোথা থেকে এসেছেন তাদের পরিচয়পর্ব এবং তাদের বিভিন্ন ধরণের নিয়ম রীতি এইসব প্রভৃতি কথা কথা ও কথোপকথনের মাধ্যমে মিথষ্ক্রিয়ার মাধ্যমে আমাদের জ্ঞান আরো প্রসারিত হয় জ্ঞানের বিশাল প্রসারিত হয় জ্ঞানের পরিধি বিশাল তাই বিভিন্ন পর্যটকদের সাহচর্যে আমরা বিভিন্ন ধরণের জ্ঞান লাভ করতে পারি